বাইক চালানোর সময় আমাদের সর্বদা মনে রাখতে হবে মাথার হেলমেটটা আগে পরা আর সাথে সাথে আমাদের শু ইউস করা শু ইউস করা হাতে গ্লাভস ইউস করা ওগুলো আমাদের লক্ষণীয় যেমন বাইক নিয়ে যখন বেরবো হেলমেট তো কখনোই ভুলবো না শু পরতে কখনো ভুলবো না আর গ্লাভস পরতে কখনো ভুলবো না আর সাথে নিয়ে যাওয়া বলতে গাড়ির কাগজপত্র হিসেবে আমাকে নিয়ে যেতে হবে গাড়ি যে লার্নার লার্নার যে নতুন গাড়িটায় হয় লার্নার আর তারপরে আমাদের যে ব্লু বুকটা পাই ব্লু বুকটা নিজের থাকবে ড্রাইভিং লাইসেন্স আচ্ছা গাড়ির ধোঁয়া পরীক্ষার কাগজ আর গাড়ির আদার্স ইনস্যুরেন্স যে পেপারগুলো হয় সে পেপারগুলো সঙ্গে রাখতে হয় এই কারণে রাখতে হয় আমাদের ট্রাফিকটা যদি কোনো কারণে ধরে সেই মুহূর্তে আমি তা দেখিয়ে আমি সেখান থেকে বেরিয়ে যেতে পারব আর না হলে অযথা আমার কাগজ আছে বাড়িতে পড়ে আমাকে দেখাচ্ছে কোনো ট্রাফিকে আটকালো সেখানে ফাইন করল তো আমাকে সেই মুহূর্তে কিন্তু ফাইন গুণতে হয়